আমার সেরকম কোনও ক্লাসিক বই বা ভিন্টেজ কপি নেই তবে আমি যেহেতু ছোটবেলা থেকে বই নিয়ে একটু বেশি ঘাঁটাঘাঁটি করি তো সেহেতু আমার কিছু লেখকের বই বা কিছু লেখকের স্মৃতি করা কিছু মানে কবিতা সেইগুলো কিন্তু আমার কাছে রয়েছে তো সেইগুলো আমি মাঝেমধ্যেই দেখি উল্টাই পাল্টাই তো আমার সবথেকে বেশি ভালো লাগে শরৎচন্দ্রের বই শরৎচন্দ্র জীবনানন্দের ওদের বই আমার এই কারণেই ভালো লাগে কারণ ওদের যে প্রকৃতি প্রকৃতি বেসিসে ওরা করে সেটা কিন্তু সত্যিই অপূর্ব তো সেহেতু ওরা যখন এই বইগুলো ছাপায় তো এই বই আমি কিছু নিয়ে এসে আমার লাইব্রেরিতে রাখি যাতে যখন আমি সময় পাই তখন যেন আমি সেটা ঘেঁটে ঘেঁটে দেখতে পারি যে কিরকম বইটা পড়েছে বইটা কেমন করেছে তো এই জন্য আমি এগুলো নিয়ে আসি বইটা যখন প্রকৃতি নিয়ে সুন্দর একটা বর্ণনা করে আহ্ কী দারুণ লাগে সেই বর্ণনাটা পড়তে তো সেই জন্য আমি এরকম বই অনেক কালেকশানে আমার আছে আমার লাইব্রেরিতে প্রায় অনেক চার পাঁচটা বই এরকম আছে আমার লাইব্রেরিটা খুব বড় না হলেও ছোট হলেও তার মধ্যে কিন্তু বইগুলো রয়েছে আমি এই বইটা কিনেছিলাম যে আমার জীবনটাকে আমি প্রকৃতির সাথে তুলনা করবো প্রকৃতির যে ভালবাসা সেই ভালোবাসাটাই অনুভব করবো বলে এই বইগুলোর প্রতি আমার ইচ্ছা ছিল যে আমি এইগুলো কিনবো তো সেই জন্যেই আমি এই বইগুলো কিনে এনেছিলাম পড়িও এখন মাঝেমধ্যে যখন সময় পাই সবসময় তো আর বই পড়ার সময় হয় না কিন্তু যখন বই পড়ার সময় হয় তখন কিন্তু আমি বইগুলো পড়ে থাকি